বিভিন্ন পরিবেশ পারিবারিক অবস্থান অর্থনৈতিক অবস্থার ওপর ভিত্তি করে নারীদের বিভিন্নরকম সমস্যার সম্মুখীন হতে হয় এইক্ষেত্রে যেই সমস্ত নারীদের অর্থনৈতিক অবস্থা বা বাড়ির শিক্ষা ব্যবস্থা বাড়ির বাবা মা শিক্ষা ব্যবস্থা বা সমস্ত কিছু উন্নত তাদেরকে অনেকটাই কম সমস্যার সম্মুখীন হতে হয় এক প্রকার হতেই হয় না বলা যায় কিন্তু যেই সমস্ত বাড়ির অর্থনৈতিক অবস্থা বা শিক্ষা ব্যবস্থা অনেকটাই কম সেখানে নারীদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের অল্প বয়সে বিয়ের জন্য চাপ দিতে হতে থাকে এবং তাদেরকে তাদের ব্যক্তি স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা হয় তাদেরকে তাদের নিজের জীবন জীবনের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয় না কিন্তু যে সমস্ত বাড়িতে অর্থনৈতিক অবস্থা ভালো বা শিক্ষাদীক্ষা ভালো রয়েছে তাদের হয়তো অতটা সমস্যার সম্মুখীন হতে হয় না এবং ভারতীয় সমাজে মহিলাদের ভূমিকার বিভিন্নরকম পরিবর্তন ঘটেছে নব্বই দশকের মহিলাদের মধ্যে যেই সমস্ত ভূমিকা ছিল যেই সমস্ত মানসিকতা ছিল বর্তমান মা মহিলাদের মধ্যে সেই মানসিকতার আকাশপাতাল তফাৎ ঘটে গিয়েছে বর্তমানে নব্বই দশকের মেয়েরা তাদের সংসার স্বামী এইটাকে জীবনের এক এবং অদ্বিতীয় মাধ্যম মনে করত এর বাইরে যেতে চাইত না কিন্তু বর্তমান মহিলারা বিভিন্নরকম আইটি সেক্টর থেকে শুরু করে বিভিন্ন গবেষণা থেকে শুরু করে বর্তমানে বিমান চালানো থেকে শুরু করে সমস্ত কার্যেই নিজেদেরকে নিজেদেরকে অংশগ্রহণ করছেন এবং স্থান কাল পাত্র এবং পরিবেশ ভেদের ভিত্তিতে অনেকে সফলও হচ্ছেন এবং এর সফলও হচ্ছেন এবং ভারতীয় মহিলাদের যে নিরাপত্তা বোধের কথা বলছেন সেক্ষেত্রেও ব্যক্তি এবং স্থান রাজ্য অনুযায়ী জেলা অনুযায়ী এলাকা অনুযায়ী মহিলাদের মধ্যে একাধিক পার্থক্য রয়েছে একাধিক মহিলাই নিজেদেরকে নিরাপদ এবং স্বাবলম্বী মনে করেন কিন্তু বর্তমানে দু হাজার তেইশ সালে দাঁড়িয়েও একাধিক মহিলাদের বিভিন্ন কারণের জন্য বিভিন্ন সামাজিক অবস্থানের জন্য বিভিন্ন এলাকার মানুষের রুচিবোধের জন্য নিরাপত্তাহীনতা বর্তমানেও অভাব পরে থাকেন এবং নিরাপত্তাহীনতা দেখা যায়